হ্যাঁ অবশ্যই আমি মনে করি না এটা সবাই মনে করে যে যোগব্যায়াম আলাদা আলাদা ধরনের হয় আলাদা অঙ্গ প্রত্যঙ্গের জন্যে আলাদা আলাদা যোগব্যায়াম থাকে যদি আমরা ওয়েট কমাতে চাই তাহলে আমরা অন্য রকম যোগব্যায়াম করি এবং আমরা যদি ওয়েট বাড়াতে চাই সেক্ষেত্রেও আমাদের অন্য যোগব্যায়াম রয়েছে আমরা যদি মন শান্ত করতে চাই সেক্ষেত্রেও অনুনাম বিয়নম রয়েছে এবং আমাদের রয়েছে ধ্যান করা ধ্যান করাটাও মিনিটেশানটাও রয়েছে যোগব্যায়ামেরই অংশ তো প্রত্যেকটার ক্ষেত্রেই প্রত্যেকটা আলাদা এবং প্রত্যেকটা রোগেরই ই যেই উপকরণ মানে রোগেরই যেই আমরা উপকার পাবো সেই প্রত্যেকটার ক্ষেত্রেই আমরা আলাদা আলাদা যোগব্যায়াম করতে হয়